আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা এই বাংলা ভাষায় আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়তেও পরিচালিত আছে কারণ এই বাংলা ভাষা আমাদের বিভিন্ন দপ্তর যেমন বি ডি ও অফিস পঞ্চায়েত অফিস এগ্রিকালচার অফিস সমস্ত অফিসে বাংলা ভাষায় আমাদের লেখা হয় সেই কারণে বাংলা ভাষাটাকে আমাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হিসাবে চালু করা আছে এছাড়া এই বাংলা ভাষা ছাড়াও আমাদের ইংরেজি হিন্দি উর্দু সমস্ত ভাষা আছে যদি কোনো জাগায় কোনো সাইন বোর্ড টাঙানো হয় সেখানে আমাদের বাংলা ভাষা থাকবেই কারণ আমাদের মাতৃভাষা বাংলা এছাড়া এই বাংলা ভাষার সাইডেও আমাদের সেমিকোলন কিংবা বন্ধনির মাধ্যমে ইংলিশও লেখা থাকে কারণ ইংলিশটা আমাদের ভারতবর্ষের সরকারি ভাষা সেই জন্য আমাদের বাংলা ভাষার সঙ্গেও ইংলিশ ভাষাকে মর্যাদা দেওয়া হয় খুবই গুরুত্ব সহকারে